হ্যাঁ স্যার হ্যাঁ ভালো আছি আপনি আচ্ছা হ্যাঁ ঠিকই এইতো মাঝে তো পড়াশুনো থেমে গিয়েছিলো তারপর আবার মুক্তবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক তো দিলাম কলা বিভাগ থেকে স্যার না স্যার সেরকম তো কিছু ভাবা হয়নি

হ্যাঁ স্যার আমার কলেজ করার আমার কলেজ করার ইচ্ছা আছে

আচ্ছা আমার ওই দর্শন দর্শন নিয়ে পড়ার ইচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই না স্যার আমি কোনো মহাবিদ্যালয় নিয়ে খোঁজ নিইনি এখনো আপনি যদি কিছু বলেন তো ভালো হয় একটু স্যার সেখানে কি সেখানে কি মুক্তবিদ্যালয় থেকে যায় আচ্ছা স্যার বলছি কলকাতা বাদ দিয়ে আর এমনি পুরুলিয়া মানে পুরুলিয়ার মধ্যে আচ্ছা আচ্ছা বলুন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তবে ঠিক আছে রাখছি